হ্যাঁ কে হুম কোথায় বাড়ি আপনার হ্যাঁ বাড়িতে রঙ করি কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি আচ্ছা কই দুতলা বাড়ি না এক দুতলা বাড়ি না একতলা বাড়ি কটা কামরা আছে ক কাম ক কামরা হুম সাতটা আর ডাইনিং আটটা কী পেন্ট করাবেন কী কী কালার করাবেন তাহলে কি হোয়াইট সিমেন্ট খাওয়াবেন নাকি এমনি ডায় মানে পুরো পে পুরো ভালো রঙ খাওয়াবেন পাকা রঙ দেখুন যদি যদি হোয়াইট সিমেন্ট খাওয়ান আপনার কমের মধ্যে পড়বে হয়তো কমসমের মধ্যে কম টাকার মধ্যে পড়বে আর যদি আপনি মানে পার্মানেন্ট রঙ করে দিন হোয়াইট সিমেন্ট কী পরে আপনি ওগুলোর উপরে অন্য রঙ করতে পারবেন মানে মোট ওটার ওটার উপরে আপনি যদি কো পরে মনে করেন যে কালোর ওপরে কখনো সবুজ রঙ করবো কিংবা হচ্ছে ওন লাল রঙ করবো কি অন্য রঙ করবো সেটা করতে পারবেন আর এমনিতে হোয়াইটেরও হোয়াইট সিমে হোয়াইটেতে হোয়াইট সিমেন্ট মানে ওটা কী আপনার দেওয়াল কালারে এমনি সিল দেওয়ালের থেকে প্লাস্টার করা দেওয়ালের থেকে আপনার রঙ চং দেখাল বাড়িটা ওটা ওরকম থাকবে আর কি ওটা আপনি বলুন কোনটা করবেন হোয়াইট সিমেন্টটা যেরকম আপনার বাড়ি এবারে খরচা পড়বে ওই কুড়ি মতো খরচা পড়বে দশ বারোর মতো খরচা পড়বে বারো হাজারের মতো ঠিক আছে আপনার বাড়ি আপনি কবে বলছেন বলুন না কাল কাল হলে হবে কি কালকে সময় আছে কালকে তাহলে যেতাম আচ্ছা ঠিক আছে আমি রঙ টং রঙ টং কেনাকাটা করবেন রঙয়ের দোকানে যেয়ে আমাকে আমাকে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালকে কালকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে ঠিক আছে রাখছি